হ্যাঁ আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিলো যখন আমাকে একটি গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিলো হ্যাঁ যদি আমি ঘটনাটা সম্পর্কে বলতে যাই তখন আমি আমার পরিবার থেকে চাপ দেওয়া হয়েছিলো যে পড়াশুনো করার জন্য অথবা বাইরে কাজে যাবার জন্য যেহেতু আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাই আমাদের গ্রামের বা আমাদের এলাকার সমস্ত সমস্ত বাচ্চাদেরকে ছোটো থেকেই বাইরে কাজে বিভিন্ন ধরণের ছোটো খাটো কাজে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আমাকে যখন এই কথাটি বলা হয়েছিলো বন্ধুদের সঙ্গে ছোটো খাটো কাজে চলে যাওয়ার জন্য আমি সেইটার বিরোধ করেছিলাম এবং আমি বাইরে কাজে না গিয়ে পড়াশুনোতেই মনযোগী হতে চেয়েছিলাম এইটিকে এই সিদ্ধান্তটি আমি খুবই ভেবে চিন্তে ও বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ নিয়েই করেছি এই পরামর্শটি আমি নিয়েছিলাম আমাদের স্কুলের শিক্ষকের কাছে তিনি আমাকে ভালোভাবে বুঝিয়েছিলেন কীভাবে এই অল্প বয়স থেকে কাজ না করে পড়াশুনোর মাধ্যমে বড়ো হয়ে দিয়ে পরবর্তীতে বড়ো কোনো কাজ বা চাকরির জন্য দরখাস্ত করা এবং বড়ো হওয়ার জন্য ছোটোবেলা থেকেই কাজে চলে গেলে সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে হ্যাঁ সরকার থেকেও বর্তমানে ছোটোদের নাবালকদের জন্য কাজকর্মের বিরোধিতা করে থাকেন তাই আমি কাজে না গিয়ে স্কুলে পড়াশুনো করার জন্য তৈরি হয়েছিলাম